আমি কিছুদিন আগে একটি বিছানার চাদর কিনেছিলাম সেটি দামের তুলনায় খুবই ভালো এবং কাপড়টিও খুব ভালো ওখানে শুলে প্রচণ্ড আরাম লাগছে এবং গরম কম লাগছে কাপড়টি প্রচুর মসৃণ কাপড়টি ধুলে কোনোরকম রঙ এসব ওঠে না যেমন নতুন কিনেছিলাম তেমনই এখন ঝলমলে রয়েছে আমি এই চাদরটি কিনে খুবই সন্তুষ্ট